আমি চিড়িয়াখানায় গিয়েছিলাম পাখিগুলো খুব ভালো লাগছিলো পাখিগুলো দেখতে খুব সুন্দর লাগছিলো ওখান থেকে আমরা গিয়েছিলাম ঝড়খালি মানে বন এলাকায় ঘুরতে গিয়েছিলাম ওখানে গিয়ে বনে বনে ঘুরছিলাম ঘুরতে ঘুরতে দেখি মানে রাস্তা আছে সরু সরু বনের মধ্যে সেখানে ঘুরতে ঘুরছিলাম ঘুরতে ঘুরতে দেখি একটা ছোট্ট একটা টিঁয়া পাখির বাচ্চা পড়ে আছে সেই টিঁয়া পাখির বাচ্চাটা শুয়ে বাচ্চা পাখি তো গলা টানছে মানে মানে জল খাওয়ার জন্য টিসাইতে গলা টানছে কিছু নেই কেউ মানে কেউ দেখতেই পায়নি তার মা হয়তো ফেলে দিয়ে গেছে কি গালে থেকে নিয়ে যেতে পড়ে গেছে পাখিটা বোনের কোলে পড়ে আছে আমি দেখতে পেলাম সেই পাখিটা আমি আস্তে করে হাতে তুললাম তুলে গাড়িতে বসলাম একটু জল খাওয়ালাম একটু শান্ত মতো হলো ওকে আমি বাড়ি নিয়ে এলাম বাড়ি নিয়ে সেই পাখিটাকে খুব সুন্দর করে গা ধুয়ে মানে গোসল করে দিলাম নিয়ে একটা পিঞ্জারা কিনলাম পিঞ্জরার মতো রেখে দিলাম বেশ খেতে খেতে বড়ো হলো কী খেয়ে বড়ো হলো মানে ছাতু কিনে আনলাম এনে প্রতিদিন ছাতুগুলো গালে তুলে তুলে খাইয়ে দিলাম খাওয়াতে খাওয়াতে খাওয়াতে বেশ বড়ো হয়ে গেছে পাখিটা এখন ফল খায় মানে যেমন পেয়ারা বা আপেল বেদানার মানে দুটো দুটো করে দিলে ও বেশ বাটি করে দিলে গোটা ফল হলে গোটা দিলাম ছোটো ফল হলো মানে বাটি করে দিলাম সে খেতে থাকে খেতে খেতে বেশ বড়ো হয়ে গেছে দু বছর তিন বছরের মাথায় সে খুব বড়ো হয়ে গেছে এখন সে মানে কথা বলতে পারে ডাকে কীভাবে ডাকে কু কু কু টিক টিক টিক টিক এইভাবে সে কথা বলতে থাকে আবার হচ্ছে গিয়ে এখন করে নতুন করে আবার মা মা মা তুতুম টুতুম তুতুম মানে এইভাবে সে কথা বলতে থাকে খুব সুন্দর লাগে আমাদের পাখিটাতে আমাদের যে ঘরে যে পাখিটা আছে খুব সুন্দর পাখি যে আসে সে খুব প্রশংসা করে সেই পাখিটা হচ্ছে গিয়ে মানে স্বাস্থ্য হয়েছে বড়ো হয়েছে বা কথা বলা শিখেছে যে আসে সে পছন্দ করে তাকে ওই কারণে বলছি পাখিটা খুব সুন্দর সেই পাখিটা মানে আছে আপাতত আমার কাছে বড়ো হয়ে গেছে তাছাড়া আর কোনও সমস্যা নেই পাখিটা এখন কাঁধে কাঁধে ঘুরে বেড়ায় হাতে হাতে ঘুরে বেড়ায় আমার দুটো বাবু আছে কাঁধে করে নিয়ে মানে মাঠে ঘাটে মানে বাড়িতে বা ওটো নিয়ে বা যেখানে সেখানে ঘুরতে থাকে ঘুরে ঘুরে বেড়ায় সেই পাখিটা নিয়ে